হ্যাঁ আমি কাপড় ধোয়ার জন্য যে সাবান গুঁড়ো বা সানলাইট কিংবা সার্ফ এক্সেল যা ব্যবহার করি তা ওতে কাপড় চোপড় কাচার পরিস্থিতি যে ইয়ে করে জন্য ব্যবহার করা হয় তো তারপরে আর আবহাওয়া পরিস্থিতিতে আবহাওয়া পরিস্থিতিতে আমি যে কীভাবে কাপড় শুকাই তা হলো ছাদে কিংবা উঠানে একটা দড়ি খাটিয়ে তাতে কাপড় শুকানোর চেষ্টা করি কিন্তু তাতে আধ ঘন্টা প্রায় পৌনে এক ঘন্টার মধ্যেই কাপড় আমার শুকিয়ে যায় আর আমি নিশ্চিত যে আমি জল অপচয় আমি খুব একটা করি না কারণ আমাদের সাবমারসিবল কিংবা ইয়ে ওই টাইম কলের জল আমি এক বালতি কিংবা আধ বালতি জল ধরে রেখে দিই সেই জল ধরে রাখার পর আমি তাতে কাপড় চোপড় ভালো করে ধুয়ে নি আমি চেষ্টা করি যে যাতে জল অপচয় না হয় আমি সেই জন্য বেশি জল আমি অপচয় করতে চাই না আর হচ্ছে যে ওই টাইম কলের জলের নল আমি অল্প জল ধরে রেখে দিয়ে বন্ধ করে রেখে দি দেওয়ার পড়ে আমি সেই জলে কাপড় চোপড় ধুয়ে নিয়ে আমি শুকোতে দেওয়ার চেষ্টা করি আমি কাপড় চোপড় বেশি আমি ইয়ে করি না আমি জলটা বেশি অপচয় করতে চাই না